আমাদের এখানে বিদ্যুৎ থাকে কুড়ি বাইশ ঘণ্টা করে থাকে কিছু সময়ের জন্য দিনে দু তিনবার করে কারেন্ট চলে যায় এবং যাওয়ার ফলে আমাদের খুব সমস্যায় পড়তে হয় এবং বিশেষ করে গরমের সময় গ্রীষ্মকালে সেই সময় বিদ্যুৎ বেশি সময় থাকে না এবং সে সময় সেই সময় আমাদের বিভিন্ন রকম গাছের নিচেই সময় কাটাতে হয় এবং যেখানে গিয়ে প্রচণ্ড রোদ্রের তাপে হাঁস ফাঁস করতে হয় খুব সমস্যার মধ্যে দিন কাটাতে হয় এবং বর্ষার সময়ও শীতকালে কারেন্ট ঠিকঠাক থাকে অসুবিধেও হয় না এছাড়াও বিভিন্ন রকম কাজের সমস্যা হয়ে যায় দু একটা কাজ করতে করতে তখন বিদ্যুৎ না থাকলে তখন আর সেই কাজটা করা করে ওঠা সম্ভব হয় না এবং বিদ্যুৎ না থাকলে অন্ধকারে খুব সমস্যার মধ্যে দিন কাটাতে হয় এবং বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিন কাটাতে হয় বিদ্যুৎ না থাকলে এছাড়াও যাদের বিভিন্ন রকম দোকান আছে যার জেরক্স ফোটো কম্পিউটার এবং ল্যামিনেশন যেগুলো বিদ্যুৎ না থাকলে চলে না সেই সমস্ত মেশিনগুলো বিদ্যুৎ না থাকার কারণে হুট করে বন্ধ হয়ে যায় এবং কাজ অনেকক্ষণ না আসার কারণে সেই এ কাজটা আবার শুরু করতে খুব সমস্যা হয়ে যায় এবং কোনো একটা কাজ দেরি হয়ে যায় করতে এছাড়াও বৈদ্যুতিক যে যে সে সমস্ত ব্যবস্থা বিদ্যুৎ না থাকার কারণে খুব সমস্যা দেখা দিতে পারে এই জন্য আমাদের এছাড়াও আরো যখন গরমের সময় বিদ্যুৎ না থাকে তখন বাচ্চাদেরও খুব কষ্টের মধ্যে দিন কাটাতে হয় এছাড়াও বৈদ্যুতিক যে সমস্ত লাইট যেগুলো চলে বা বৈদ্যুতিক যে সমস্ত মাইক টেলিফোন এ যেগুলো চলে সেগুলো খুব সমস্যার মধ্যে চালাতে হয়